আমার কাজের বাইরে আমার শখের কথা যদি বলতেই হয় তাহলে প্রথমেই বলতে হয় যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি বিভিন্ন ধরনের রান্না নতুনত্ব চেষ্টা করার আগ্রহ কিন্তু আমার রয়েছে এই আগ্রহ তৈরি করেছেন কিন্তু আমার বাবা হয়তো বলা যেতে পারে বাবারই কোনো একটি জিন আমার মধ্যে রান্নার জিন হয়ে এসেছে যা আমাকে রান্নার প্রতি এতটা আবেগপ্রবণ করে তোলে কোনো রান্না করার আগে আমি যখন ভাবি সেই সময় কিন্তু আমার বাবার কথা মনে পড়ে যে বাবা এইভাবে এইভাবে বলে আমাকে রান্না করাতো বলত বেটা এই রান্নাটাতে এইটা দিলে এই স্বাদের পরিবর্তন হয় সেখান থেকেই আমার রান্নার প্রতি এক ভালোবাসা জন্মায় এছাড়াও আমি বই পড়তে ভালোবাসি ঘুরতে যেতে ভালোবাসি আমি আমার যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলে যে রুরাল এরিয়াগুলো রয়েছে সেইসব মানুষদের সাথে কথা বলতে ভালোবাসি তারা তাদের নিয়ে কী ভাবে তাদের ভবিষ্যতে কী করতে চায় তারা এখন কী করছে একটু সামাজিকীকরণই বলতে পারেন তা নিয়ে বলতে ভালোবাসি আর আমি যেহেতু একজন টিউশনের টিচার তো আমি ছোটো বাচ্চাদের সাথে সময় কাটাতেও ভীষণ ভালোবাসি তাদের সাথে গল্প আনন্দ ছোটাছুটি কথা বলা মজা করা এই বিষয়গুলি কিন্তু আমাকে তাদের কাছে টেনে বারবার নিয়ে যায় আমি আমার কাজের বায়রে আমার পরিবারের সাথে সময় কাটাতেও ভালোবাসি বিশেষত আমার বোন কোন একটা জায়গায় যদি ঘুরতে যেতে ইচ্ছে হয় বোনকে বলি চল নিয়ে চল এছাড়াও বন্ধু তো রয়েছে বন্ধু তো সবার প্রিয় সব বন্ধুদের সাথে গিয়ে কিন্তু ঘোরা ঘুরি করতে আমার বেশ ভালো লাগে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া মানে একটা বেশ আনন্দ দেয় আমাকে